হ্যালো হ্যাঁ দাদা আমি মধুমিতা বলছি আট নম্বর বাড়ি হ্যাঁ আপনি আজকে আসেননি যে আচ্ছা তাহলে আপনি বিকেলবেলা আসতে পারবেন আমার বাড়িতে সবজি শেষ হয়ে গেছে হ্যাঁ আমার না একদমই সবজি শেষ হয়ে গেছে তাই আমার আলু লাগবে দু কেজি পটল লাগবে এক কেজি কুমড়ো পাঁচশো লিখে নিন আপনি তাহলে বলব আলু দু কেজি ভেন্ডি পাঁচ কেজি ক্যপ্সিকাম এক কিলো গাঁজর দু কিলো আর পুদিনা দু আঁটি আর আপনি এগুলো বলুন দাম কত হলো হ্যাঁ হ্যাঁ পটল বলেছি আর ক্যপ্সিকাম মনে হয় বলেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এগুলো তো দিচ্ছেন এতো কি টাকা এতোগুলো জিনিস নিলাম আপনি কি একটু ছাড় দিতে পারবেন না চল্লিশ টাকা না আপনি আর একটু কম করুন ত্রিশ টাকা করুন এতো সব এতো তো দেখুন দাম মানে নয় সবজির তাও আপনি ত্রিশ টাকা বলছেন আমি আপনার কাছে নিই সবই বুঝতে পারছি আর একটু আপনি ছাড় দিন দিতেই পারেন আর একটু ছাড় না পঁয়ত্রিশ নয় আমি কিন্তু ত্রিশই দেবো দাদা ঠিক আছে তাহলে হ্যাঁ আপনি তাহলে বিকেল পাঁচটার সময় চলে আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম